আমি কেনা বই পড়তে সব থেকে বেশি ভালোবাসি ইলেকট্রনিক্স উপায়ে বই পড়তে আমি একদমই পছন্দ করি না এর কারণ হল কেনা বইয়ের মধ্যে পড়া অর্থাৎ বইকে নিজের হাতে নিয়ে তার নিজস্ব চক্ষুভাবে পড়ার একটা আলাদা উপায় এতে চোখ ঠিক থাকে মানুষের মনের মনোযোগীতা বাড়ে কিন্তু ইলেকট্রনিক্সভাবে উপায়ে বই পড়াটা আমি একদম পছন্দ করি না এতে যেই ইলেক্ট্রনিক্সের মধ্যে আমরা বই পড়ি সেখানে একটানা আমরা বই পড়তে পছন্দ করি না এবং অন্যান্য গান নাচ আমরা সেই ইলেকট্রনিক্সের মধ্যে কিন্তু আমাদের দেখতে ইচ্ছা করে কিন্তু যদি আমরা শুধু বই নিয়ে পড়াশোনা করি তাহলে কিন্তু তার মধ্যে ওইগুলো আসে না আমরা মনোযোগ সহকারেই সেই বইগুলোকে দিয়ে পড়তে পারি তাছাড়া বই হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের হাতের কাছে থাকলে আমাদের সবারই ভালো লাগে এটা যাতে অন্যদিকে কারোর মন যায় না দেখতে কিন্তু ইলেকট্রনিক্স এমন একটা প্রভাবিত জিনিস যেটায় আমরা এক জিনিসকে মনোযোগ সহকারে দেখতে পছন্দ করি না বা চাই না আমাদের মনে আরো অন্য অন্য ধরনের অনেক কিছু নাচ গান ভিডিও সিনেমা এইসব দেখতে আমাদের ইচ্ছা করে থাকে যার জন্য আমি মনে করি যে ইলেকট্রনিক্স উপায়ে বই পড়াটা উচিত নয় বই পড়লে নিজের হাতে কিনে বই পড়ুন এবং হ্যাঁ আমি আই ডি বুক শুনেছি